হ্যাঁ বর্তমানে আমাদের যে প্রেস ব্যবসা চলছে এখন তা আমাদের ব্যবসা মোটামুটি চলছে তা কিছু আমরা প্রোজেক্ট বাড়াতে চাইছি যেমন কিছু কিছু মেশিন আমরা ঢোকাব হ্যাঁ অফসেট মেশিন জেরক্স মেশিন ঠিক আছে বাইন্ডিং মেশিন কাটিং মেশিন ঢোকাচ্ছি তা আমাদের তো আরও মোটামুটি কিছু লোক লাগবে হ্যাঁ তা ওই মেশিন কিনতে গেলে আমাদের মোটামুটি লাখ দশেক টাকা আমাদের ইনভেস্ট করতে হবে তা আমরা মোটামুটি কিছু টাকা ইনভেস্ট করেছি তা ব্যাপারটা হচ্ছে আমাদের কিছু মেশিন কিনতে গেলে তাহলে আমাদের মোটামুটি কিছু লোকের দরকার ঠিক আছে মোটামুটি লেবার মানে দশ বারোটা লাগবে আর মেশিন ম্যান আমাদের হ্যাঁ পাঁচ ছটা লাগবে আর সঙ্গে আমরাই থাকব এর অসুবিধার কোন কারণ নেই আর ব্যাপারটা হচ্ছে আমরা নিজে হাতে কাজ শেখাব আমরা নিজে কাজ করে থাকি আর এখন কাগজের দাম যেভাবে বাড়ছে তা ওর জন্যে একটু মানে প্রেসের নষ্ট হতে যাচ্ছে মানে কাজটা হচ্ছে না ঠিক আছে কাগজের দাম বেড়েছে তা আমরা একটু প্রিন্টিং চার্জটা একটু বাড়াতে হবে ঠিক আছে কালির দাম বেড়েছে আপনার বাইন্ডিং চার্জ বেড়েছে তারপরে আপনার কাটিং চার্জ কালির দাম এগুলো সব বাড়ছে ঠিক আছে তা এই ব্যাপারে আমাদের চিন্তাভাবনা করতে হবে তা আর ছাপার জন্যে কোয়ালিটি থাকতে হবে মানে ভালো ছাপতে হবে আপনাকে ঠিক আছে ভালো ছাপতে বলতে মানে ছাপায় যেন অস্পষ্ট না আসে পরিষ্কার আসে আর মেশিন ম্যান বুঝিয়ে দেবে ঠিক আছে মেশিন ম্যান আমাদের থাকবে এর জন্য কোনো চিন্তা নেই আর আপনার আর কাগজ আমরা কলকাতা থেকে নিয়ে আসছি ঠিক আছে ওইখান থেকে আপনার হাজার দশ হাজারের মতো কাগজ নিলে কম কমসমে হচ্ছে বর্ধমানে আমরা কাগজ নিচ্ছি না ঠিক আছে এইভাবে আমাদের ব্যবসাটাকে একটু বাড়াতে হবে ঠিক আছে আর আমরা কাজ করেই থাকি বাইন্ডিং ফাইন্ডিং নিজেরাই করি আর অন্য লোক যারা শিখতে চায় তারা শিখবে কারণ আমরা নিজের হাতেই উনাদের শেখাচ্ছি ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে